হ্যালো হ্যাঁ কেমন আছো হ্যাঁ উপায় নেই কারেন্ট আছে না কারেন্ট নেই

আমাদের ওখানে ওই একই খবর কারেন্ট থাকছে না দু তিন ঘন্টা হুম খুব অসুবিধা হচ্ছে ছেলেকে নিয়ে কোথাও যেতে পারছি না ওই জল পেরিয়ে পেরিয়ে সব জায়গায় বেরোতে হচ্ছে হুম হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো জলে ভয় লাগছে তারপর ছেলেকে কোলে নিয়ে এতটা রাস্তা যাওয়া খুব অসম্ভব ব্যাপার হুম হুম

হ্যাঁ হ্যাঁ সেটাই তো সেটাই তো তোমরা ভালো আছো তো অশান্তিতে আছি হ্যাঁ কী করবে ঠিক আছে হ্যাঁ হুম কী করবে ওই করতে হবে বৃষ্টিও তো হয়ে যাচ্ছে এক নাগাড়ে বৃষ্টি সকাল থেকে রাত অবধি হুম জল বেরোনোর কোনও জায়গা নেই হুম খুব অসুবিধা তারপরে কারেন্টটা থাকলে তবু একটু বাঁচোয়া কারেন্ট না থাকলে তো আরও অশান্তি

কী যে করা যায় হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা ভালো থেকো আবার পরে ফোন করবো ঠিক আছে হুম ঠিক আছে রাখো হ্যাঁ